পুরুলিয়া জেলার প্রধান বিনোদনমূলক কার্যকলাপ যেমন এখানে বিভিন্ন খেলাধুলা হয়ে থাকে তারপর কাছাকাছি সিনেমার থিয়েটারও আছে মানুষ এখানে ইচ্ছে মতো সিনেমা দেখতে যেতে পারে এবং প্রধান বিনোদন বলতে আমাদের এখানে ছৌ নাচ তো রয়েইছে আর সাথে আছে রবীন্দ্রভবন সেখানে নানান ধরনের সাংস্কৃতিক যে অনুষ্ঠান সে অনুষ্ঠানগুলি হয়ে থাকে মাঝে মাঝে তাছাড়াও মানুষ টিকিট কেটে বিভিন্ন পার্কে ঘুরতে যায় যেমন সুভাষ পার্ক রয়েছে চিলন্ড্রেন পার্ক রয়েছে সেখানে প্রবেশিকা মূল্য হিসেবে পনেরো টাকা কিংবা কুড়ি টাকা দিতে হয় তাছাড়াও আমাদের এখানে রয়েছে সাইন্স মিউজিয়াম সেখানেও মানুষ টিকিট কেটে বিভিন্ন বিজ্ঞানের উপযোগী যে সমস্ত জিনিসপত্র সেই সমস্ত সব দেখতে যায় এবং কাছে রয়েছে আমাদের পুরুলিয়ার অনেকদিনের আমাদের ঐতিহ্যই বলা যায় সাহেব বাঁধ সেই সাহেব বাঁধেও মানুষ ঘোরাঘুরি করতে যায় সকালে কিছু মানুষ হাঁটতে যায় বিকেলেও হাঁটতে যায় তাছাড়া এটাই আমাদের একটা অন্যতম ঘোরার জায়গা আর সাথে আছে কিছু শপিং মল সেখানেও মানুষ সবসময়ই প্রায় কোনো অনুষ্ঠান হোক এমনি এমনিতেও হোক মানুষ সেখানে ঘুরতে যায় বিনোদনের জন্যে বলতে গেলে সেটাই একমাত্র বড় ঠিকানা যেখানে মানুষ খুব ভালোভাবে সময় পাস করতে পারে